যে প্র পোলট্রিকে প্রভাবিত করতে পারে কিছু সাধারণ রোগও হলো ঠান্ডা লাগা এবং চিকেন পক্স ঠান্ডা লাগা প্রতিরোধ করতে হলে এ আমাদের বৃষ্টিতে ভিজা থেকে বিরত থাকতে হবে এবং এবং ঠান্ডা লাগা থেকে আমাদের অনেক সাবধানে থাকতে হবে এ ঠান্ডা লাগলে সর্দি কাশি জ্বর ইত্যাদি হয় এবং সেই সমস্ত রোগ দূর করার জন্য আমাদেরকে ডাক্তার তড়িঘড়ি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে হবে এবং এবং আমাদের মেডিসিন নিতে হবে এবং মেডিসিন নে আ আর পর আমাদেরকে এ এর খুবই সচেতন থাকতে হবে সেসব বিষয়ে এবং পোলট্রিকে সুস্থ রাখার জন্য যত্ন যত্নও নেবার জন্য আমাদেরকে এ যেসব মুরগির মধ্যে রোগ দেখা যায় সেসব মুরগিগুলো ওর কাছ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে এবং মেলামেশা বন্ধ করতে হবে এবং পোলট্রি দুরারোগ্য পোলট্রি থেকে আমাদেরকে দূরে সরে রাখতে হবে